হ্যাঁ দিদি বলছি এরকম মুদিখানার যে ফর্দটা আপনাকে দিয়েছিলাম সেই ফর্দটার থেকে কিছু কিছু কমাতে হবে কেননা যা মুদিখানার জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেই হিসেবে কিছু তো কমানো কমাতে হবে আমার বুঝলেন তা হ্যাঁ সে সে তো বুঝলাম কিন্তু আমাদেরও তো এই তো অবস্থা সেই হিসাবে আরেকটু কমিয়ে নিলে আমাদেরও সুবিধা হয় আপনি কী করবেন বলুন তো ফর্দটি নি নিয়ে নিন বুঝলেন ওই যে চাল কুড়ি যো কুড়ি কেজি আছে না যে এটু দামি চালটা ওই চালটা একটু যা হোক দু এক টাকা কম যে চালটা আছে সেই চালটা দিন বুঝলেন আর ও ডাল যেখানে হ্যাঁ ডাল যেখানে পাঁচ কেজি আছে সেখানে ওটা চার কেজি করে দিন আর চিনি দেখুন এক কেজি মতো আছে সেটা নশো করে দিন আচ্ছা তিন লিটার তেল আছে না তিন লিটার তেলটা ওটা হলো দু লিটার করে দিন বুঝলেন যেভাবে হোক চালিয়ে তো নিতে হবে আর ওই বিস্কুট আছে না দু প্যাকেট

না ওটা রিফাইনটা দিন রিফাইনটা দিন সরষে তেলের একটু দাম বেশি তো সরষের তেলটা ও সম্ভব না এখন ওই সংটাই দিন আর ওই বিস্কুট যে দামি বিস্কুটটা আছে না দু প্যাকেট ওইটা দামিটা না দিয়ে একটু মিডিয়ামটা দিন দু প্যাকেটই দেবেন তবে একটু মিডিয়ামটা দেবেন হ্যাঁ আর বলছি আপনি ও হলো হিসাবটা করে আর আমার ও ফোনে পাঠিয়ে দিন আমি আপনাকে ফোন পেতে দিয়ে দেবো নাকি আচ্ছা না আপনি যদি এ পারেন তো দিই গেলে আমার একটু সুবিধা হয় কেননা ঘরে তো কেউ নেই আপনি যদি পারেন তো একটু দিয়ে গেলে সুবিধা হবে তা তা তার জন্যে কি কিছু টা টাকা ঠাকা লাগবে নাকি আচ্ছা তবে ঠিক আছে ওইটা আপনি সব শুদ্ধই ফর্দই হিসাব করে দেবেন আমি পাঠিয়ে দেবো আচ্ছা